হ্যালো হুম মুদি দোকান

হাঁ সব কিছু পাওয়া যাবে হ্যাঁ গোটা গুঁড়ো সবই যেমন নেবেন

হ্যাঁ দিতে পারবো

আপনি আসুন না কম করে দিবো টিপটপ তাড়াতাড়ি টিপটপ

হ্যাঁ হ্যাঁ নাসিক পিঁয়াজ আছে নাসিক পিঁয়াজ

হ্যাঁ এক টিন তেলে পনেরোশো